আমি যেভাবে ছোটো পশুদের যত্ন নিই সেটা হলো আমার বাড়িতে কিছু গরু ছাগল ভেড়া এগুলো আসে তো আমি তাদেরকে সন্তান সমভাবে যত্ন করি এবং লালন পালন করি তাদের খাওয়া দাওয়া বা তাদের ঠিকঠাক পেট ভরেছে কি না কোনো অসুস্থ হচ্ছে কি না বা কোনো রকম কোনো সমস্যা তাদের হচ্ছে কি না সেগুলো আমি অবশ্যই দেখাশুনো করি তাছাড়া যদি তারা কোনোভাবেও অসুস্থ হয়ে যায় আমি পশুদের ডাক্তার দেখিয়ে তাদেরকে যত্ন করা বা সেবা শুশ্রূষা আমি করি প্রজননের সময় সাধারণত ভাদ্র আশ্বিন মাস এটাই আমি জানি ভালো জাত পেতে আমি যেটা করি এটা হলো বিভিন্ন প্রজাতি মানে হাইব্রিড প্রজাতির কোনো পশুর সঙ্গে সংক্রায়ণ করিয়ে তারপর ভালো জাতের পশু পাওয়া যায় আমার কাছে যে ধরনের পশুর জাত আছে তার মদ্যে হলো পাটনাই ছাগল আমি সাধারণত গ্রামে থাকি তাই সেই জন্য আমার কাছে সেরকম ধরনের অন্য কোনো হাইব্রিড জাত আমার কাছে নেই তাছাড়া আর বেশি ছাগল বা ভেড়া আমি লালন পালন করি